গ্রাম ও শহর দু রকম দুটো জায়গাতেই এখন খেলার প্রচলন বেশি হয় এবং কিছু কিছু খেলা আছে যেগুলো গ্রাম ও শহর দুরকম জায়গাতেই এখন খেলা হয় বা এর বেশি চল আছে যেমন ফুটবল ব্যাট বল এইসব খেলাগুলোই এখন যেরকম গ্রা শহরের মানুষ যেটাকে বেছে না নিলে গ্রামের মানুষ এটাকে বেছে নিয়েছে এছাড়াও গ্রামের মানুষ এটাই জানে যে খেলাধূলা খেলাধূলা করলে শরীর ভালো শরীর সুস্থ ভালো থাকবে এবং মন ভালো থাকে কিছু লোকের সাথে আলাপ পরিচ পরিচয় এরকমভাবেই হয়ে থাকে গ্রামের লোক এটাকেই এর জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকে এছাড়া শহরের শহরেও এরকম খেলা খেলাধূলা হয় কিন্তু শহরের থেকে বেশি গ্রামের লোকরা এটাকে হয়তো খেলাধূলাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে